রাষ্টীয় পরিবহনের মান কিন্তু খুব ভালো আমি মনে করি ভারতে ভ্রমণ অনেক সাশ্রয়ী গাড়ি ভাড়াতেও যদি ভারতের মধ্যে আমরা ঘুরি ট্রেনে করে তাহলে কিন্তু গাড়ি ভাঁড়া এমন কিছু বেশি লাগে না বিশেষ করে ট্রেন ভাড়া ট্রেনে কিন্তু সবচেয়ে কম ভাড়া আবার বয়স্কদের জন্য যাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে সিনিয়ার সিটিজেন তাদের জন্য কিন্তু অনেকটাই ছাড় আছে এই সাশ্রয়গুলি আমার খুব ভালো লাগে ভারতে ভারতের বিভিন্ন জায়গা আমরা ভ্রমণ করতে যাই আমাদের বয়স্ক সদস্যদেরকে বাড়ির নিয়ে যায় তাদের জন্য তো আলাদা আমরা সুযোগ সুবিধা পাই এগুলো আমার খুব ভালো লাগে আমরাও যে যাই বাচ্চাদের জন্য অর্ধেক ভাড়া থাকে বয়স্কদের জন্য সাবসিটি অনেকটাই বেশি থাকে আর আমাদের মধ্য বয়স্কদের জন্য অনেক দূর দূরান্তে গেলে কিন্ত আহামরি ভীষণ ভাড়া লাগে না এই রাষ্টীয় পরিবহন ব্যবস্থাটা তো আমার খুব ভালো লাগে বাসে ট্রামে যাতাহাতের থেকেও কিন্তু ট্রেনে বেড়াতে গেলে মনে হয় শরীরটা জার্নিটা কম হয় বাসে অনেক লাফিয়ে ঝাঁপিয়ে যেতে হয় তার জন্য গোটা শরীর মনে হয় ব্যথা থাকে কিন্তু এটাতে খুব আরামদায়কও মনে হয় এই ব্যবস্থাটাও খুব ভালো আমার কাছে এটাই মনে হয়